আমি শৈশব থেকে ইতিহাস শেখাটা উপভোগ কোচ্ছি ইতিহাসের গল্প আমাকে খুবই সুন্দর লাগে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনা যেমন রাওলাটের সত্যাগ্রহ আন্দোলন সিপাহি বিদ্রোহ পলাশীর যুদ্ধ বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনা বিভিন্ন ধরনের ঐতিহাসিক যেমন যে বিভিন্ন ঐতিহাসিকের গল্প যেমন বাঘাযতীনের গল্প ও শহীদগন যেমন ক্ষুদিরাম বসুর গল্প আমাকে অনুপ্রাণিত করছে তাদের সম্পর্কে জানতে আমার একটি ঐতিহাসিকের গল্প মনে আছে যেমন সিপাহি বিদ্রোহ সিপাহি বিদ্রোহের নেতারা বিভিন্ন ধরনের ছিলো যেমন মঙ্গল পান্ডে ছিলো বিভিন্ন ধরনের নেতারা ছিলেন সিপাহি বিদ্রোহ সিপাই বিদ্রোহে বিভিন্ন দেশের সব প্রান্তের মানুষই অংশগ্রহণ করেছিলেন যেমন কৃষকরা শ্রমিকরা ব্যবসায়ীগণ সমস্ত নেতারাই যোগদান করেছিলেন সিপাহি বিদ্রোহে তাই সিপাহি বিদ্রোহ একটি জাতি আন্দোলনে পরিণত হয়েছিলো সিপাহি বিদ্রোহ ঠ্যা ঠেকাতে ইংরেজরা হিমসিম খেয়েছিলো সেই সময় সেই গল্পটি আমাকে খুবই অনুপ্রাণিত করে আআমিও সে সেটা থেকে জেনেছি যে ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারলে আমরা যেকোনো বাধাকেই অতিক্রম করতে পারবো তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এইটিই আমাকে খুব অনুপ্রাণিত করে সিপাহি বিদ্রোহ থেকে